না আমি সেরকম খাতায় কলমে ভাবে ওরকম সাঁতার প্রতিযোগিতায় আমি কখনও অংশগ্রহণ করিনি কিন্তু আমি ওই যে বললাম আমার জীবনে স্মরণীয় ঘটনাগুলো এমনভাবেই হয় যে আমি সমুদ্রে ঘুরতে গেলাম সাগরে ঘুরতে গেলাম আর হ্যাঁ এটা আবার বন্ধুদের সাথে হয়েছিল যে বন্ধুদের সাথে সাগরে ঘুরতে গিয়েছি তারাও সাঁতার জানে আমিও সাঁতার জানি দিয়ে সাঁতারের একটা প্রতিযোগিতা লাগিয়েছি কে কত দূর যেতে পারে এবং আমি সবচেয়ে বেশি দূর যেতে পারি এবং সেটাই স্মরণীয় হয়ে থাকে মানে সেরকমভাবে যেহেতু প্রতিযোগিতায় নামিনি প্রতিযোগিতা মানে ধরুন কোনো অর্গানাইজেশানের দ্বারা যে প্রতিযোগিতায় নেমেছি সে তেমনটা যেহেতু নয় সেহেতু আমি বলতে পারব না যে এটা খুব স্মরণীয় কিন্তু হ্যাঁ মজা তো করে বন্ধুদের সাথে নামি সাঁতার কাটতে এবং আমি বারবারই পুরীতে সাঁতার কেটে এরকম অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি এবং এই এইগুলো অনেক বিপজ্জনক এটা যদিও করা উচিত নয় যে কোনো জায়গায় সাঁতার কাটার কম্পিটিশানে বন্ধুবান্ধবের সাথে নেমে যাওয়া উচিত নয় সাঁতার কাটার প্রতিযোগিতা এমন হতে হবে যেখানে বড়রা বড়রা সব কিছু দেখে অর্গানাইজ করে আমি আমি তো সাগরে সাঁতার কাটি সেই জন্যে ওইগুলো বিপজ্জনক যদিও উচিত নয় তাও এগুলো স্মরণীয়